হ্যাঁ বলুন

কী করলে আপনারা বার বার ক্যানসেল করছেন বুকিং করছেন এরকম করলে মানে কী করে হবে তো এরকম করলে মানে কী করে চলবে একবার টিকিট বুকিং করছেন একবার ক্যানসেল করছেন এরকম করলে তো হয় না না এবার আপনারা কী কারণে এরকম কী একবার করে টিকিট বুকিং করছেন ক্যানসেল করছেন আপনি সেটা আমাকে বলুন হ্যাঁ বলছি হ্যাঁ তেলের দাম বেড়ে যাচ্ছে ইউনিয়নে ইউনিয়নে টাকা বেশি দিতে হচ্ছে সেই জন্য আর কি ভাড়াটা বেশি তো সে তো হ্যাঁ তো সেই রকম অভিযোগ যদি আপনার থাকে আপনি তাহলে আপনি ইউনিয়নে অভিযোগ করুন আপনারা এরকম বারবার বুক করলে ক্যানসেল করলে আমরা কী করে যাব আমাদের কত সমস্যা হয় জানেন আপনি এই তিনবার বুক করলেন ছেড়ে দিলেন আমার দুটো ভাড়া ক্যানসেল হয়ে গেলো

বলছি এর গাড়ি কে দেবে হ্যাঁ কিছু তো বলুন তো আপনার যদি কোনো অভিযোগ থাকে এ সম্বন্ধে আপনি ইউনিয়নে বলুন বলছি এখন কি যাব আপনি কোথায় আছেন তাহলে আবার ক্যানসেল করছ তাহলে অনলাইনে ওটা ক্যানসেল করে দিন রাখছি